আমরা প্রাচীন ভারতে বিখ্যাত কিছু ঐতিহাসিক রাজাদের নাম শুনেছি বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব এদের কথা তার মধ্যে জানি ঔরঙ্গজেব ছিলেন একবারে অত্যাচারিত রাজা এবং শাহজাহান তার পত্নী মমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে যে তাজমহল রচনা করে তৈরি করে গেছেন সেই তাজমহল আজও আমাদের কাছে দর্শনীয় স্থান হিসাবে উল্লেখযোগ্য হয়ে আছে মধ্য ভারতের রাজা রায় গুনাকার ভারতচন্দ্র তার আমলে অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি কবিতাটি আমরা পড়েছি এবং সেই কবিতা আমাদিকে খুব ভালোই লেগেছে আজও এতদিন হয়ে গেলো তবু সেই কবিতা আমাদের মনে আছে কবিতাটি যে দুটি অর্থে লেখা সেই অর্থটা পড়লে আজও আমাদের চোখে জল আসে এবং কবিতাটির শেষ লাইন আমাদের সন্তান যেন থাকে দুধে ভাতে এই কথাটি বাঙালিদিকে সত্যি অভিভূত করে